আমরা জানি সমাজ সাধারণত দুই প্রকার একটা গ্রামীণ সমাজ একটা শহরে সমাজ শহরের মানুষগুলো এখানে সব সময় চার দেওয়ালের মধ্যে আবদ্ধ এবং সব সময়ে যেন ব্যস্ততার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে কিন্তু গ্রামীণ যে মানুষগুলো তারা যেন কতটা সহজ সরল এবং খেলাটাকে কত সুন্দর উপভোগ করে তা শুধুমাত্র গ্রামের মানুষগুলোকে দেখলেই বোঝা যায় কারণ খেলা মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ এবং অপরিসীম তা একমাত্র গ্রামীণ মানুষগুলো হচ্ছে সব থেকে বড় উপমা কারণ শহরের দিকে মানুষের কাছে এলাহাবাদী সুবিধা থাকা সত্ত্বেও গ্রামীণ মানুষগুলোই যেন মনে হয় খেলাটাকে সত্যিকারের উপভোগ করতে জানে কারণ তারা একাধিক সুবিধা না পেলেও তারা খেলা দেখার মাধ্যমে এবং তাদের সামাজিক যে যোগাযোগের মাধ্যমটা একটা খেলা হতে পারে সেটা যেন তারা সব থেকে বড় উদাহরণ আমাদের সামনে তুলে ধরে খেলা যে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং খেলা মানুষের জীবনে যে কতটা অপরিসীম তা শুধুমাত্র যেন গ্রামীণ মানুষগুলোই যেন আমাদের সামনে তুলে ধরে শুধুমাত্র খেলা খেলার মাধ্যমে মানুষ কতটা মানুষ বিনোদন হতে পারে এবং তাদের মন মানসিক শান্তি পেতে পারে গ্রামীণ মানুষেরাই যেন দেখলে আমরা সত্যিই বুঝতে পারি তা